পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও শৈলিক ঐতিহ্য সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সময়ের সাথে সাথে এই ঐতিহ্য বিকশিত হয়েছে এবং নতুন নতুন রূপ ধারণ দিয়ে করেছে নিচে এর কয়েকটি উল্লেখযোগ্য দিক তুলে ধরা হলো যেমন শিল্পকলা বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির বিষ্ণুপুরে টেরাকোটা মন্দিরগুলি পশ্চিমবঙ্গের শিল্পকলার একটি অন্যতম উদাহরণ এই মন্দিরগুলির দেওয়ালে সুন্দর সুন্দর টেরাকোটা শিল্পকর্ম দিয়ে সজ্জিত করা হয়েছে এই শিল্পকর্মগুলি পৌরাণিক কাহিনি গ্রামীণ জীবন এবং প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য প্রতিফলিত করে

তৈরির জন্য বিখ্যাত এখানে শিল্পীরা মূর্তি তৈরির বিভিন্ন কৌশল ব্যবহার করে দেব দেবী পুরাণের চরিত্র এবং নানা ধরনের মূর্তি তৈরি করেন এই মূর্তিগুলি পুজোর সময় এবং বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয় পাতাচিত্র পশ্চিমবঙ্গের একটি প্রাচীন শিল্পকলা পাতার উপর তৈরি করা এই ছবিগুলি পৌরাণিক কাহিনি গ্রামীণ জীবন এবং প্রকৃতির বিভিন্ন দৃশ্যও প্রতিফলিত করে পাতাচিত্র তৈরির জন্য বিশেষ ধরনের রঙ এবং কাগজ ব্যবহার করা হয় লোক সংস্কৃতি চৌ এবং গম্ভীরা মুখোশ পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এই মুখোশগুলি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয় এবং নানা ধরনের চরিত্রকে প্রতিফলিত করে বাঁশের শিল্প বাঁশের শিল্প পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে প্রচলিত বাঁশ দিয়ে নানা ধরনের জিনিসপত্র তৈরি করা হয় যেমন বাঁশের বাড়ি বাঁশের খাট বাঁশের টকরি ইত্যাদি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় উৎসব এই দিনে স্ত্রীরা তাদের স্বামীদের বিশেষ খাবার খাওয়ান এবং তাদের সম্মান প্রদর্শন করে চড়ক পুজো চড়ক পূজা পশ্চিমবঙ্গের একটি বিশেষ ধরনের পূজা এই পূজায় ভক্তরা চড়কে উঠে দেবতার পুজো করেন পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনে মানুষ নতুন কাপড় পরে মন্দিরে যায় এবং বিশেষ খাবার খায় পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ এই দিনে মানুষ নতুন কাপড় পরে মন্দিরে যায় এবং নতুন কাজ শুরু করে জগন্নাথ যজ্ঞ জগন্নাথ যজ্ঞ পশ্চিমবঙ্গের একটি বিশেষ ধরনের পূজা এই পূজায় ভক্তরা জগন্নাথদেবের পূজা করে এবং তার কাছে প্রার্থনা করে এই উদাহরণগুলি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও শৈলিক ঐতিহ্যের একটি ছোট্ট পরিচয় মাত্র এই ঐতিহ্য সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় এবং এটি পশ্চিমবঙ্গের মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে